আমি একটি অনলাইনে মোবাইল ফোন অর্ডার করেছিলাম যেটি সঠিক টাইমে আমার হাতে এসে পৌঁছেছে এটির গুণগত মান খুবই ভালো আমি মোবাইলটি ব্যবহার করে খুবই আনন্দিত হয়েছি মোবাইলের ক্যামেরা মোবাইলের ডিসপ্লে মোবাইল ভিউইং এক্সপেরিএন্স খুবই সুন্দর এই প্রোডাক্টটি আমার খুবই উপকারে এসেছে এবং এটি নিয়ে আমি খুবই আনন্দিত